ট্রাক্টর যেমন যেন সোনালিকা জন ডিয়ার আর স্বরাজ আছে মহেন্দ্র আছে এসব ট্রাক্টর এখন এসছে এসব ট্রাক্টর এসে একটুকু মানুষের সুবিধা হয়েছে ঠিক এইগুলো এখন বেশ ভালোই কাজ হচ্ছে মাটি মাটি মোটামোটি মাটিটার দিক থেকেও মানে আগে যে লাঙ্গলে করা হতো যেটা যে টাইমটা লাগতো বুঝি চাষের ক্ষেত্রে সেটা এখন ট্রাক্টর আসার পরে মাটিও ভালো হচ্ছে মানে চাষের একটু সুবিধা হচ্ছে এটা আপনার ট্রাক্টর হয়েছে হেভি আছে আর ট্রাক্টর বলতে যেমন যেমন সোনালিকার আর ইয়াটা যেটা জন ডিয়ার ওই দুটার জন্য মাটি একটু এখন বেশি মো মানে যাদের বে বেশি তারাও বলতে চাইছে যে এগুলো একটু অল্পর মধ্যে অল্প খরচার মধ্যে চালানো যায় তাদের তেল খর ওই তেল খরচটা একটু কম কিন্তু মাটি ভালো হয় সেই জন্যই চাষি চাইছে যে এই সব দিয়ে এখন আপাতত কাজ মানে চাষের কাজ এসব করি করছে তো আগে যেমন গরুর লাঙ্গলে চাষ করা হইতো অনেক টাইম লাগতো প্রায় মাসের পর মাস চলে যেতো দু মাস লাগিয়ে দিতো এখন সেটা এক মাসের মধ্যে কাজ সমস্ত চাষির চাষবাসের সুবিধা হয়ে যাচ্ছে আর আর আর কী বলবো এটা মানুষের কিছু একটা বিরাট দিক থেকে উন্নতিও পাওয়া যাচ্ছে কেননা যেহেতু তাড়াতাড়ি করে লাগানো যাচ্ছে যাতে ধান সবজি টবজি ফসল মোটামোটি ঠিকই আসছে মাটি উর্বর হচ্ছে তাতে মানুষের একটু সুবিধাও আসছে সঠিকভাবে সঠিক টাইমে চাষটাও করা যাচ্ছে সেই জন্যেই মানুষ একটু ট্রাক্টারের দিক থেকে নিয়ে এদিকে একটু মানুষের উন্নতি বা ইয়া নজরটা একটু বেশি গেছে আর কি বরু লাঙ্গল আর সেরকম কেউ ব্যবহার করতে চাইছে না আর যে যে ট্রাক্টরগুলায় ভালো কাজ করছে সেইগুলার দিক থেকে একটু বেশি ইয়া করছে যেমন নজর আছে যেমন জন ডিয়ার সোনালিকা মহেন্দ্র এই সব ট্রাক্টর বেশি ব্যবহার করছে মানুষ